আমার বাড়ির আশেপাশের এলাকাগুলিতে হাইজিনিক রাখার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে যেমন আমাদের যে শহরের প্রধান তিনি নানা গাড়ি রেখেছেন যা আমাদের বাড়ির নোংরা আবর্জনা নিয়ে যায় ফলে আমাদের বাড়ির নোংরা আবর্জনা সবারই বাড়ি পরিষ্কার থাকে এবং তার পাশাপাশি আমাদের শহরে যেসব নোংরা আবর্জনা পড়ে থাকে সেইগুলো আমাদের যে শহরের প্রধান সে গাড়ির ব্যবস্থা করেছেন যে এই গাড়িগুলো শহরে যতো নোংরা এবং আবর্জনা পড়ে আছে সেগুলো নিয়ে যায় ফলে আমাদের শহর এবং অনেক আশেপাশের গ্রাম অনেক পরিষ্কার পরিছন্ন থাকে এবং নিজেদের বাড়ি পরিষ্কার রাখার জন্য এই এই ব্যবস্থাগুলি রাখা দরকার